আমি একটি জামা কিনেছিলাম কেনার সময় জামাটি বেশ ভালো মনে হয়েছিল কিন্তু বাড়িতে এসে কাচার সময় দেখলাম জামা থেকে রঙ চলে যাচ্ছে এবং জামার সেলাইগুলো ছিড়ে যাচ্ছে জামাটি পড়ার সময় নিজেকে ভালো মনে হচ্ছিলো না এবং সেই ঝকঝকে ভাব হারিয়ে গেছে